পুরুলিয়া জেলাতে স্কুল কলেজ অনেক আগের থেকেই ছিল এখানে পড়াশোনা মোটামুটি ভালোই হত প্রথম একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় দুহাজার দশ সালে যা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি নামে পরিচিত এখানে বিভিন্ন ধরণের সাবজেক্টের পাশাপাশি কিছু কিছু কাজের বেসিসের পড়াশোনাও চালু রয়েছে এখানের দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ যেটি রয়েছে তা ভালো সেখানে স্বাস্থ্য পরিষেবা ভালো ওটার হসপিটালও খুবই ভালো স্টেশন পুরুলিয়া থেকে মোটামুটি এক দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে যদিও বর্তমানে দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটি হাতোয়াড়াতে স্থানান্তরিত হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি বিভাগটি পুরুলিয়ার টাউনের মধ্যে রয়েছে এখানে পড়াশুনার ইঞ্জিনিয়ারিং কলেজও অনেকগুলি রয়েছে এরপরেও